ভারত জন্য একটি প্রকাশমান যুগ অনুভব করছে কারণ এই সরকারে সরকার এতে যথেষ্টভাবে সাহা সমর্থন করছে কারণ বর্তমান প্রযুক্তিতে আমাদের শিক্ষিত সমাজে বেকারত্ব চাহিদা অনেক বেড়ে গেছে সেই কারণে সরকার অনেকভাবে সাহায্য কর সাহায্য করছেন এবং সমর্থন করছে যাতে ব্যবসায় উন্নতি করতে পারে নিজের নিজের বেকারত্ব ঘোচাতে পারে দূর হতে পারে ভারতের ভারতবর্ষের এখন বেকারত্বের সংখ্যা অনেক বেড়ে গেছে শিক্ষিত সমাজের এখন টিকে থাকা দায় হয়ে গেছে মানুষের রুজি রোজগারের চাহিদা অনেক বেড়ে গেছে কিন্তু সেই তুলনায় পাচ্ছে না সে যেই কারণে তারা ব্যবসা করতে উদ্যোগী হচ্ছেন এবং সরকার চাইছেন যাতে তারা সফল হতে পারে এবং তাদেরকে সাহায্য করতে উদ্যোগী হয়েছেন